পুরুলিয়া জেলার উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বা পর্যটন আকর্ষণ হল অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় রঞ্জনডি এছাড়াও আরও ছোটো ছোটো অনেক মন্দির আছে যেগুলো দেখার যেমন গড় পঞ্চকোট ধরে নিতে হবে আরও অন্যান্য জিনিস আছে যেগুলো অনেক বেশি দেখার জিনিস যেখানে সুন্দর সুন্দর পাহাড়ের ওপর কারুকার্য করা আছে যেমন অযোধ্যা পাহাড়ে একটি জলপ্রপাত আছে যেটি দেখতে খুব সুন্দর সেখানে গেলে দারুণ আনন্দ উপভোগ করা যায় এবং জয়চন্ডী পাহাড় থেকে গোটা আদ্রা শহর দেখা যায় সেই মনোরম দৃশ্য খুবই ভালো সেইগুলি দেখতে হলে এখানে এসে নিয়ে এখানে থাকতে হবে এবং দেখতে হবে জয়চন্ডী পাহাড়ে ছোটো ছোটো ঘর তৈরি করা হয়েছে পাহাড়ের উপরে যেখানে মানুষ বসবাস করে অনেক দূর থেকে মানুষ অনলাইনে এখানে ঘর বুক করে রাখে যাতে এসে নিয়ে খুব সহজে এখানে থেকে নিয়ে এখানে আনন্দ উপভোগ করতে পারে